বৃহত্তর কৃষি ব্যবসা বর্তমানে প্রচুরভাবে বৃদ্ধি পেয়েছে ব্যবসার কাজের জন্য বিভিন্ন বড়ো বড়ো সংস্থাগুলো অনেক বড়ো বড়ো ভাবে ফারমিং বা বিভিন্ন পশু সম্পর্কিত ব্যবসা শুরু করে প্রচুর একর জুড়ে এই গড়ে তোলা এই ব্যবসাগুলি অনেক পরিমাণে চাষাবাদ বা ফারমিং করা হয় এবং তা বিক্রি করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান চলতে থাকে এই ব্যবসা সাধারণ মানুষদেরও অনুপ্রেরণা যুগিয়েছে সাধারণ মানুষরাও এই বিভিন্ন লোন নেওয়ার মাধ্যমে এইসব ব্যাবস ব্যবসা শুরু করতে চায় তারাও এই ব্যবসা শুরু করে লাভের মুখ দেখে এবং এই পশু ব্যবসা যেমন পোল পোলট্রি ফারমিং এবং অন্যান্য হাঁস মুরগি হাঁস মুরগি এবং ছাগল গরু এইসব চাষের ফলে তারাও সাধারণ মানুষ বিভিন্ন লাভের মুখ দেখতে থাকে এই ব্যবসা সাধারণ মানুষদের যেমন আর্থিক লাভের সুযোগ দিচ্ছে তেমনই গ্রামাঞ্চলের উন্নয়নেও সাহায্য করছে এই ব্যবসার সঙ্গে জড়িত সমস্ত প্রকার মানুষ বেকারদের বেকার ছেলেরা এই ব্যবসার জন্য লাভের মুখ দেখতে থাকে এবং বিভিন্ন সুনির্বাচনের সুযোগ পায় এবং তারা অর্থও উপা উপার্জন করে থাকে এছাড়াও সাধারণ কৃষকরা এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে তাদের আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হয়ে উঠছে